বাড়িতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করার সময় সাবধানে ব্যবহার করতে হবে যদি আমাদেরকে দেখতে হবে যাতে হচ্ছে গ্যাসের হচ্ছে গ্যাস খোলা না থাকে খোলা না থাকে যদি খোলা থাকে তাহলে খুব শিগগির বন্ধ করে দিতে হবে যাতে গ্যাসটা বেরিয়ে বেরিয়ে না যায় আমাদেরকে আরও কিছু লক্ষ্য রাখতে হবে হচ্ছে গ্যাসের গ্যাসের পাইপ অনেক সময় ইঁদুরে কেটে দেয় দেখতে হবে সেটা যেন সেটা যেন না হয় গ্যাসের যদি ইঁদুরে কেটে দেয় তাহলে তাহলে গ্যাস বাইরে বেরিয়ে যাবে এবং আগুন লাগতে আগুন লাগতে অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি আগুন লেগে যাবে আর বাড়িতে এলপিজি গ্যাস গ্যাস যদি থাকে হচ্ছে বাচ্চাদেরকে সেটাতে সেটাতে হাত দিতে দেওয়া চলবে না কারণ ওরা সবাই যদি হচ্ছে বড়দের যদি যদি কাজ করতে করতে গ্যাসটা খোলাও থাকে তাহলে হচ্ছে খোলা থাকে তাহলে তাদেরকে সতর্ক থাকতে হবে যাতে না বাচ্চারা হচ্ছে সেখানে সে তার আশেপাশে যায় কারণ বাচ্চারা হচ্ছে যদি হাত বা জ্বালিয়ে দেয় তাহলে তাহলে কোন বিপদ ঘটে যেতে পারে তাই হচ্ছে তাই আমাদেরকে সেসব দিকেও নজর দিতে হবে আর আর এলপিজি গ্যাস এলপিজি গ্যাস হচ্ছে এলপিজি গ্যাস থেকে যদি হচ্ছে অনেক দূরে থাকাই ভালো কারণ গ্যাস তো গ্যাস গ্যাস হচ্ছে খুব খারাপ জিনিস হচ্ছে আমাদেরকে সেটা তো সেটা তো সতর্ক থাকতে হবে আর আমাদেরকে প্রতিনিয়ত দেখতে হবে যাতে না গ্যাসটা বাইরে বেরিয়ে যায় আর হচ্ছে মাঝে মাঝে হচ্ছে দেখাতে হবে যাতে কোন কিছু লিক এ গ্যাসের কোনো কিছু লিক না করে করে গিয়েছে কিনা এইসব এইসবের দিকেও নজর রাখতে হবে আর এ হচ্ছে এ বাড়িতে হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারে গ্যাস থাকলে হচ্ছে বেশি সতর্কতা সতর্কতা বজায় রাখার চেষ্টা করবে সবাই